কাছাকাছি নগর বলতে আমাদের এখানে যে জায়গাগুলো আছে সেটা হলো মোল্লাখালি কুমিরমারী বা কাছাকাছি যে শহরগুলো বসিরহাট হাসনাবাদ বা টাকি বারাসাত এই সমস্ত জায়গাগুলো আছে তো আমি এই জায়গাতে যখন যাই অবশ্যই নিরাপত্তা সম্পর্কে একটু সচেতন থাকি কেননা রাস্তাঘাটে চলতে গেলে চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে রাস্তা পারাপার ঠিক করে পার হতে হবে বা গাড়ি বা ট্রেন যখন আমরা চড়বো তখন কোনও ঝুঁকি নিলে হবে না বা গেটের সামনে দাঁড়ালে হবে না এই সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করে থাকি এবং রাস্তাঘাটে যখন বার হই তখন ঘাড়ে যদি কোনও ব্যাগ থাকে কাছে তখন অবশ্যই একটু চিন্তা হয় বা এতটা সমস্যার মধ্যে থাকি সেই ব্যাগগুলো নিয়ে রাস্তা পার পারাপার বা গাড়ি থেকে ওঠা নামা এইগুলো নিয়ে একটু সমস্যা বা চিন্তার মধ্যে থাকি এবং যদি কোনও শহরে যাই তাহলে একটু চিন্তায় থাকি কেননা সেখানকার অলিগলি রাস্তা আমাদের ক্ষেত্রে চিনতে অনেক অসুবিধা হয় আমরা যেহেতু গ্রামের ছেলে সেই জন্য একটু ভয়ে থাকি